হ্যাঁ বাংলা ভাষা এই অঞ্চলের অন্যান্য ভাষার বিকাশকে যেভাবে প্রভাবিত করেছে বলে আমি মনে করি সেগুলি আপনাদের সঙ্গে আলোচনা করে আমি জানাচ্ছি সেগুলি হলো বাংলা যেমন বাংলা ভাষা এই অঞ্চলে অন্য ভাষাকে যেমন আমাদের এখানে সাধারণত স্ সাঁওতালি ভাষা প্রচলিত রয়েছে তো আদিবাসী এলাকায় সাঁওতালি ভাষা প্রচলিত রয়েছে বা ইত্যাদি এই সব আমাদের এদিকে হিন্দি ভাষাও চলে এক মাঝে একটু আধটু হিন্দি ভাষাও চলে এবং ইংলিশ তো চলেই তো সেক্ষেত্রে বাংলা ভাষার সঙ্গে অন্যান্য ভাষাগুলি মিশেছে যেমন কিছু সংস্কৃত ভাষা মিশেছে বাংলার সঙ্গে কিছু কিছু হিন্দি ভাষা মিশেছে বাংলার সঙ্গে বা কিছু বাংলা ভাষাও হিন্দির সঙ্গে মিশেছে এবং ই ইংরেজি ভাষাও বাংলার সঙ্গে মিশেছে এবং এ আমাদের এখানে পুরোটাই বাংলা প্রচলিত এলাকা তো এখানে সমস্ত ধরুন অনুষ্ঠানের জন্য বাংলা গান ইত্যাদি রবীন্দ্রসঙ্গীত ইত্ রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি ইত্যাদি সব বাংলা ভাষাতেই অনুষ্ঠিত হয় অনুষ্ঠানগুলো যেসব অনুষ্ঠানে সব যেসব গানগুলো করা হয় সব এইগুলো ইত্যাদি সব বাংলা ভাষাতেই হয়